মানুষ হলো ভোজনপ্রিয়াসী আর এই ভোজনপ্রিয়াসী শুধু খাদ্যে নয় তার বিভিন্ন ফলের উপর মিষ্টির উপর এবং অন্যান্য জিনিসের ওপর ভোজনপ্রিয়াসী হয়ে থাকে তালে পশ্চিম মেদিনীপুরে এক বিশেষ খাদ্য রয়েছে তা হল বাবরসা এই পশ্চিম মেদিনীপুর বাবরসার জন্য বিখ্যাত এই বাবরসা পাওয়া যায় একমাত্র খিরবাইরে তাহলে বাবরসার জন্য তৈরী হয়ে ওঠে তাহলে বাবরসা কিভাবে তৈরী করা হয় না বাবরসা তৈরী করার একটা নির্দিষ্ট নিয়ম মেনে তৈরী হওয়ার প্রণালী রয়েছে সেই বাবরসা তৈরী করতে গেলে প্রথমে প্রয়োজন মতো বরফ নেওয়া হয় একটি পাত্রে এবং সেই সঙ্গে সঙ্গে নেওয়া হয় দু চামচ ঘি এবার বরফ এবং ঘিকে মিক্সচারে রেখে এবং সেটাতে সুন্দর করে মেশাতে হয় মেশানোর পর এরপরে কি করা হয় না একটি পাত্রে এটা ঢেলে নেওয়া হয় পাত্রে ঢেলে নেওয়ার পরে তাতে দু চামচ দু চামচ প্রয়োজন মতো আমাদেরকে দুধ দিতে হয় দুধটা সুন্দর করে মিশ্রিত হওয়ার পরে আবার প্রয়োজনমতো আমাদেরকে ময়দা দিতে হয় ময়দা সুন্দরভাবে মেশানো হলো মেশানোর পর একে একটি তেলের কড়াইয়ে একে সুন্দর করে একে বাবরসাকে ভাজা হয় ভাজানোর পর সুন্দরভাবে যখন ভাজা হয় যায় এটাকে আবার একটা পাত্রে একে রাখা হয় এরপর অন্য একটি পাত্র নেওয়া হয় যে পাত্রে শুধু চিনি নেওয়া হয় এবং চিনির সঙ্গে কি করা হয় না দুধ মেশাই করা হয় দুধ এবং চিনি সুন্দরভাবে মিশে গেলে একটা সুন্দর একটা সুন্দর রসনাপূর্ণ একটা কি করে না তৃপ্তির স্বাদপূর্ণ একটা মিষ্টান্ন পদার্থ তৈরী হয় সেই মিষ্টান্নর রসটাকে বাবরসার উপর ছড়িয়ে দেওয়া হয় এবং বাবরসা মিষ্টান্নর রসকে শোষণ করে নেয় শোষণ করে নিয়ে সুন্দর ভাবে রসে পরিপূর্ণতা তৃপ্তটা লাভ করার পরে দেখা যায় বিশাল একটা গন্ধ ছাড়ে আর এই সুন্দর গন্ধ আমাদেরকে বিশেষভাবে মন ভরিয়ে দেয় আর বাবরসা অত্যন্ত অত্যন্তভাবে জনপ্রিয় এবং পশ্চিম মেদিনীপুর এটার জন্য বিখ্যাত